হ্যালো হ্যাঁ দিদিভাই দুধ আছে না কি হ্যালো

শোনা যাচ্ছে না একটু জোরে কথা বলুন হ্যাঁ বলছি দুধ আছে ও বলছি হচ্ছে কেজি তিনেক দুধ দেওয়া যাবে দুধের দাম কত এত দাম বেড়েছে কেন

ও আচ্ছা ঠিক আছে বলছি কি কে কেজি তিনেক দুধ দেওয়া যাবে কি ও তা আমনি দিয়ে যাবেন না আমার নিয়ে আসতে হবে কী বলছেন ভালো শোনা যাচ্ছে না কথাটা পরিষ্কার করে বলুন ও বলছি দুধটা দিয়ে গেলে ভালো হতো বুঝলেন বাড়িতে অনুষ্ঠান আছে তো আর একা মানুষ কি করে যাবো বলুন আমনি যদি এটু দিয়ে যেতেন ভালো হতো আচ্ছা